আমি শেয়ার বাজার সম্পর্কে সচেতন শেয়ার বাজারে একটি আর্থিক বাজার এবং এর মাধ্যমে লোকেরা প্রতিষ্ঠানের শেয়ার কেনাবেচা করে তাদের নির্দিষ্ট মূলধন উপলব্ধি করতে পারে স্বাভাবিকভাবে সেটি একটি নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকে শেয়ার বাজারে কোম্পানি যখন তাদের সর্বসাধারণদের শেয়ার করে তখন সে একটি আইপিও হিসেবে পরিচালিত এর মাধ্যমে কোম্পানি শেয়ার বাজারে বিক্রি বিনিময় করতে পারে এবং কোম্পানি মূলধন সংগ্রহ করতে পারে আমি এটা ঝুঁকিপূর্ণ মনে করি না সবাই সচেতনভাবে সমস্ত কিছু শেয়ার বিনিময় করলে এটা ঝুঁকিপূর্ণ হয় না